আমি আজ দুপুরের লাঞ্চে বিরিয়ানি এবং সেই সঙ্গে রায়তা স্যালাডের অর্ডার করেছিলাম সেই সঙ্গে একটি পাঁচশো এমএলের একটি জল কিন্তু দুর্ভাগ্যবশত আমার জলটি আসেনি পুনরায় আমি আবার জলের অর্ডারটা করলাম